এখন আগেকার মধ্যে আর এখনকার মধ্যে অনেকটাই পার্থক্য হচ্ছে যে যেরকম আগে আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করতাম ফ্রেশ হতাম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কিছুটা একটু টিফিন করতাম টিফিন করে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে যেমন পড়তে বসতাম পড়তে পড়তে বসতাম মা বাবার কথা শুনতাম এখনকার ছেলে মেয়েরা মোটেও তা নয় আগেকার পোশাক সাজ সবই আলাদা ছিল সবই সভ্যতার মধ্যে ছিল এখন সেটা একদমই নয় এখনকার ছেলে মেয়েরা মা বাবার কোনো কথাই শোনে না যে রকম ওদের ড্রেসও আলাদা আগেকার মেয়েরা চুড়িদার জামা কুর্তি এসবগুলোর মধ্যেই মেতে ছিল এখনকার মেয়েরা সেসব পরবে না তাদের জিনসের প্যান্ট চাই কুর্তি চাই সেরকম আগে সেগুলো ছিল না এখন সেগুলো পরিবর্তন হয়েছে যে রকম এখনকার বাচ্চারা ঘুম থেকে উঠেই ব্রাশ করা হলে খাবার নয় মোবাইলটা আগে হাতে চাই যে মোবাইল দিলে খাবার সময় মোবাইল চাই ঘুমোবার সময় মোবাইল চাই সব কিছুতে ফোন চাই ফোন ছাড়া ওদের মানে চলা যায় না আর আগে আমরা সেগুলো ছিল সেগুলোর মধ্যে ছিলাম না সে আগে ছিল খেলাধুলা বাচ্চাদের আলাদা রকম সাংস্কৃতিক এখন সেগুলোর মধ্যে একটুও নেই আগে যেরকম বাচ্চারা খেলা খেলার মানে বুঝত এখনকার বাচ্চারা খেলা কী জিনিস সেটাই ভুলে গেছে খেলা আমরা যেরকম খেলা করে বড় হয়েছি খেলাধুলা পড়াশোনা সব রকমটাই করেছিলাম এখনকার বাচ্চারা সে খেলাধুলা সব ভুলে গেছে এখন মোবাইল ঘুম থেকে উঠলে মোবাইল খেতে বসে মোবাইল ঘুমোনোর সময় মোবাইল মোবাইল ছাড়া তারা কিছুই জানে না এখন ওদের মূল প্রধান হচ্ছে মোবাইল